আজ থেকে প্রায় দশ দিন আগে আমি পুরুলিয়ার একটি দোকান থেকে হাতুড়ি কিনে এনেছিলাম আমাদের বাড়িতে ঘরের ছাউনির কাজের ব্যবহার করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে হাতুড়ির যে হাতল তা আছে সেটা কুঁচকে যাচ্ছে এবং কাজে লাগাতে পারছি না দামের পরিমাণে ঠকে গেছি